হ্যালো হ্যাঁ বলছি ম্যাম আমাকে চিনতে পাচ্ছেন হ্যাঁ আমি কোয়েল বলছি বলছিলাম যে আগের মাসে আমি যাচ্ছিলাম না আপনাদের স্টোরে কালীঘাট কালীঘাট বলছিলাম যে আপনি নতুন কিছু কি প্রোডাক্ট তুলেছেন মানে বলছি আমার মানে জানেন তো ছোটোখাটো ব্যবসা আছে তো আমার ওখানটাতে কয়েকটা পিস লাগবে চুড়িদারের পিস শাড়ি

ঠিক আছে বলছি তাও আপনি মানে আমার দশটা মতো মানে সালোয়ারের পিস লাগবে পিস ঠিক আছে তো ওগুলো হ্যাঁ তো কোনটা একটু ভালো হবেন একটু বলতে পারবেন তাও মানে যেটা একটু উঠে যায় যাতে যদি দোকানে নিয়ে আসি যাতে উঠে যায় সেরকম দামের

আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি ওই দশটা মতনই নেবো তো কেমনি বলছেন আপনি মানে দামটা একটু বলবেন

ঠিক আছে তাও একটু আমি গেলে একটু দামটা একটু কমাবেন ঠিক আছে কারণ জানেন তো হ্যাঁ তো আমি তা আপনি আমি যদি যাই একটু কমাবেন একটু ভালো ভালো জিনিস বের করবেন ঠিক আছে ছোট্ট মেয়ে আছে আপনি চিনতে পারবেন তো আমি গেলে ঠিক আছে রাখছি